হ্যালো বলছি হ্যাঁ হ্যাঁ আমার হচ্ছে আপনাকেই দরকার ছিল কারণ আমার শরীরের মধ্যে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যার সমাধানের জন্যই আপনাকে ফোন করা আমার নাম রঞ্জিত ঘোষ হ্যাঁ হ্যাঁ আমি মাঝে মধ্যেই আপনার কাছেই দেখাই আমার প্রবলেম বলতে আমার ওই চামড়াগুলো রোদে বেরোলেই জ্বলে যাচ্ছে জ্বলে খুবই জ্বালাতন করছে এবং সে চামড়াগুলো কেমন যেন হয়ে যাচ্ছে হ্যাঁ ওষুধ শেষ হয়ে গেছে অবশ্য কিন্তু আমার কিছু মানে শরীরের সুবিধা বলে কিছু বুঝতে পারছি না আর কি হ্যাঁ বলুন

হ্যাঁ কিন্তু ওখানে যোগাযোগ করব বা যাব কীভাবে ওখানে তো ঠিক আমি জানি না ও আচ্ছা আচ্ছা সেটাই আমি হুম হুম হুম তাহলে ওইটাই আপনি আমি আপনাকে বলতে চাইছিলাম যে আপনি হয়তো যদি একটু বলে দেন সে ডাক্তারবাবুকে তাহলে আমার চিকিৎসাটা খুব একটু শীঘ্রই তাড়াতাড়ি যেন হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও কে ঠিক আছে হ্যাঁ রাখছি